আমার জীবিকা হচ্ছে ছবি আঁকা আমি ছোট থেকেই এটা ভালবাসতাম যেখানেই দেখতাম সেইগুলো সংগ্রহ করে রাখতাম এবং চক ছোট ছোট ইঁট দিয়ে ঘরের মেঝেতে খবরের কাগজে অথবা দেওয়ালে বইতে দেখে দেখে আঁকতাম পরে আমি বাড়িতে তা নিয়ে জানালাম এবং সবাই উৎসাহ হয়ে আমাকে আঁকা শিখতে সাহায্য করলো এভাবেই এই জীবিকাতে আসার কথা ভাবলাম